আমার পরিবার খুবই বড় একটা পরিবার আমরা পরিবারের সবাই একসাথে থাকি অনেক আনন্দে থাকি আমার পরিবারে আমার জেঠু জেঠিমা মা বাবা ঠাকুমা দাদা দিদি বোন আমি আছি আমরা চার ভাইবোন মিলে অনেক আনন্দে থাকি সবসময় খেলাধূলা করি যখনই বাড়িতে একসাথে থাকি আমার বাড়িতে আমার মা জেঠিমা বাড়ির কাজ করে বাবা জেঠু বাড়ির বাইরে কাজ করে টাকা উপার্জন করে আমার ইস্কুলে অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি অনেক আনন্দ করি আমার ইস্কুলের বন্ধুরা অনেক ভালো সবসময় খেলাধূলা করি আমরা সব বন্ধু মিলে অনেক আনন্দ করি টিউশানে একসাথে যাই সবাই